আমরা আমরা শঙ্কর জাতের শঙ্কর জাতের গরু বা গাই ব্যবহার করি এই সেইগুলো প্রাণী সুস্থ বা ভালভাবে খায় এবং বোঝা যায় যে এর এর পায়খানা ভালোভাবে করে এবং ভালোভাবে খায় এবং দুধ দই আমাদের খুব ভালো এই লক্ষণগুলো দেখে আমরা মনে করি যে প্রাণী অনেক সুস্থ আছে যে আর এই এই জন্যে আমরা ভেটেরেনারি ডাক্তার বা আরও অন্যান্য এরকম যে ডাক্তার আসে তাদের আমরা পরামর্শ নিই এইসব নিয়ে আমরা পরামর্শ নিয়ে এই সব জন্য আমরা পশু খুব ভালো রাখি সেই জন্যে আমরা বুঝি যে এই জিনিসগুলো খুব ভালো এবং সেগুলো আমরা আমরা পুষি উম